হ্যালো স্যার আমি কলেজের স্টুডেন্ট বলছিলাম তো আমাদের ইয়ে কলেজ থেকে একটা প্রকল্প হয়েছে সেটার জন্য আমার একটা বই লাগতো তো সেটার জন্য কীভাবে আপনার কাছে আবেদন করবো মানে ওটার কি লেটার অ্যাপ্লিকেশান দিতে হবে না গিয়ে কার্ড দেখালেই হয়ে যাবে না স্যার যত্ন করে আমি তো যা যা নিয়েছি যত্ন করে ফেরতও দিয়েছি তো এটা আবার প্রিন্সিপ্যাল স্যারকে বলবো আপনি কিছু ম্যানেজ করে দিতে পারবেন না কারণ এটা তো কলেজেরই প্রকল্প কেন স্যার ওটা যত্ন সহকারে দা দিয়ে দেবো আবার রিটার্ন প্রকল্পটা কাম মানে প্রোজেক্টটা কামপ্লিট করে তারপরে দিয়ে দেবো না স্যার ওরকম তো করিনি কখনো ঠিক আছে স্যার ওদের ওটা তাহলে অ্যাপ্লিকেশন দিয়ে স্যারকে বলতে হবে তো আপনি কিছু করতে পারবেন না ঠিক আছে স্যার মানে প্রকল্পের বইটা পাওয়া যাবে কি এমনি লাইব্রেরিতে স্যার ওটা কত দিনের জন্য মানে ইস্যু করতে পারবো কারণ যে প্রোজেক্টটা তো অনেক দিনের জন্য চলবে তো ওটা একটু লেট করে যদি আমরা জমা দিই ঠিক আছে স্যার হ্যাঁ